আমি আপনাকে আমার পরিবারের সম্পর্কে যদি বলতেই চাই তাহলে প্রথমেই বলব যে আমি একজন যৌথ পরিবারের মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমি ছোটোবেলা থেকেই বেশ প্রতিকূলতার মধ্যে দিয়েই বড়ো হয়ে উঠেছি অনেক আপস ডাউনস অনেক প্রতিকূলতা জীবনে দেখেছি তাই এখন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কোনো সমস্যাটাকেই সমস্যা বলে মনে হয় না সবই মনে হয় যে হ্যাঁ একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে আমার পরিবার যেহেতু যৌথ পরিবার আমি একা একা থাকতে বেশ একটা ভালোবাসি না ছোটোবেলা থেকেই মা বাবা ভাই বোন কাকু ঠাকুমা পিসিমনি জেঠিমা দাদা সবাইকে নিয়েই কিন্তু বড়ো হয়ে উঠেছি যে কোনো উৎসব অনুষ্ঠানে আমরা একে অপরের সাথে কাঁধে হাত মিলিয়ে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করে ঘোরা ঘুরি করে তারপরই যেকোনো উৎসবই পালন করে যাই আমরা এছাড়া যদি আপনি বন্ধুদের কথা বলতে চান আমার বন্ধুদের বিশাল একটা সম্ভার রয়েছে স্কুল থেকে প্রাথমিক স্কুল থেকে একটা বন্ধুদের সম্ভার প্রথমে প্রাথমিক স্কুলের বন্ধুরা তারপরে যে মাধ্যমিক লেভেলের স্কুলের বন্ধুরা তারপরে উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুলের বন্ধুরা তারপরে কলেজে গিয়ে আবার নতুন বন্ধু তারপরে আবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে নতুন বন্ধু বিভিন্ন রকম মানুষের সাথে পরিচয় বিভিন্ন রকম মানুষকে দেখেছি ভালো খারাপ সবরকমের মানুষের সাথেই অভিজ্ঞতা রয়েছে সবরকমের মানুষের বন্ধুত্ব রয়েছে সময়ে অসময়ে যখন যাকে প্রয়োজন হয় তাকে তখন জানাই তারা কিন্তু সেই সুবিধামতো আমাকে কিন্তু সাহায্যের হাতও বাড়িয়ে দেয় বন্ধুদের সবথেকে বড়ো কথা যদি বলতে হয় এমন কিছু কথা থাকে যা কিন্তু পরিবারের সাথে বলা যায় না সেই সব কথা কিন্তু বন্ধুদের কাছেই আপনি খুলে বলতে পারবেন তারা তাকে হয় তারা হয়তো আপনাকে কিছু একটু সাজেশন দেবে তার উপরে ডিপেন্ড করে হয়তো আপনি সেই যে সমস্যাটি পড়েছেন তার থেকে বেরিয়ে আসবেন তা আমার মনে হয় প্রত্যেকটি মানুষের জীবনেই একটা কি দুটো খুব কম করেই বললাম বন্ধু থাকা কিন্তু খুব প্রয়োজন বন্ধু ছাড়া কোনো মানুষই কিন্তু চলতে পারবে না